বেশ কিছু দিন আগে অনলাইনের থেকে ক্যানোনের একতিরিশশো মডেলের একটা প্রিন্টার কিনেছিলাম কিনবার আগে বিভিন্ন সোশ্যাল সাইট এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেই প্রিন্টারটার রিভিউ খুব ভালো কেউ কেউ ফাইভ স্টারও দিচ্ছে এমন কি অনেকেই বলছে যে তাতে নাকি কাগজ বান্ডিলের ওপর বান্ডিল শেষ হয়ে যাচ্ছে কিন্তু কালি ফুরোচ্ছে না এবং তার জেরক্স কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটি এবং ছবির প্রিন্ট কোয়ালিটি অত্যন্ত সুন্দর অত্যন্ত অমায়িক কিন্তু বাস্তবে যখন আমি অনলাইনের থেকে অর্ডার দিয়ে ওই ক্যানোনের একতিরিশশো মডেলের প্রিন্টারটা কিনলাম খুব আনন্দয়ে প্রিন্টারটা প্রথমে খুললাম ওপেন করলাম বাক্স বাক্স ওপেন করবার পরবর্তীতে দেখলাম টেস্ট পেজ প্রিন্টিংয়ের সময় কালি খুব ডিপ বেরোনো শুরু হলো কালি এতোটাই বেরোনো শুরু হলো যে পেজ বেশ খানিকটা গলেও গেলো ভাবলাম ঠিক আছে জেরক্স চেষ্টা করতে গেলাম জেরক্সেও একই সমস্যা দেখা গেলো তারপরে কালির মাত্রাটা খানিকটা কমিয়ে দিয়ে আবার নতুন করে চেষ্টা করলাম দু তিনটে জেরক্স এবং প্রিন্টিং খুব সুন্দর হলো বেশ ভালোভাবেই হলো কিন্তু তারপরের থেকেই দেখা গেলো মূল সমস্যা মূল সমস্যার যখন সম্মুখীন হলাম তখন দেখতে পারছি গ্লোসি পেপার থেকে শুরু করে সাধারণ এ ফোর জেরক্স পেপার সবগুলোই একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে যখন মেশিনে রোলিং নিচ্ছে তখনই ওটা পেঁচিয়ে যাচ্ছে এবং ছিঁড়ে ফেলতে হচ্ছে প্রায় বারো হাজার টাকার ওপরে ওটার দাম পড়েছিলো পরবর্তীতে বুঝলাম যে আমার পুরো টাকাটাই জলে পড়ে গেছে এতো খারাপ কোয়ালিটির প্রিন্টার এটা আমি ব্যক্তিগতভাবে বলবো কেউ যেন না নেয় এবং আপনার কিনলে পরে আপনার টাকাটা সম্পূর্ণ নষ্ট হবে